হ্যাঁ ক টাকা চিনি দিয়ে চা পাঁচ টাকা দশ টাকা আচ্ছা চিনি দেবো হ্যাঁ চিনি দেবো

আচ্ছা আমি বসো আমি দিচ্ছি আর চিনি দেবো হ্যাঁ

হুম

বিস্কুটের দাম পাঁচ টাকা

হ্যাঁ হ্যাঁ

দোকান এখন নটা পর্যন্ত খোলা থাকে রাত আমার দোকান কটা নটা পর্যন্ত খোলা থাকবে